শুরু থেকে শেষ পর্যন্ত আমার পাহাড়ের সর্বশেষ আরোহণের খবর রাখার জন্য আমি আমার আগের আরোহণকারীদের কাছ থেকে বিশেষ বিশেষ তথ্যগুলি সকল সংগ্রহ করব আর গুগল ম্যাপের কাছে পাহাড়ের অবস্থান এবং বা জলবায়ুর অবস্থান বিভিন্ন তথ্য সম্পর্কে অবগত থাকব যাতে পরবর্তী সময়ে আমার কোনো অসুবিধা না হয় এটি আমি আমার ইনস্টিটিউটের কাছে শিখেছি